পশ্চিমবঙ্গের ইতিহাসকে রূপ প্রদানকারী প্রথার সাংস্কৃতিক প্রভাবগুলি হল ধর্ম ভাষা শিল্প স্থাপত্য ইত্যাদি এছাড়া আমাদের বড় বড় কবিতার লেখকরাও রয়েছেন আমরা যতই ধর্ম নিয়ে কথা বলতে আসি আমরা কিন্তু এক জায়গায় থেকে বিভিন্ন ধর্মের মানুষের সথে মেলামেশা করি তাই আমরা বিভিন্ন ধরনের উৎসবের সাথে শামিল হতে পারি যেটা একটা সাংস্কৃতিক অনুভবের প্রভাব ফেলতে পারে আমরা যারা হিন্দু আমরা যেমন আমাদের দুর্গা পুজো কালী পুজো সরস্বতী লক্ষ্মী বিভিন্ন পূজার্চনায় শামিল হতে পারি সেরকম যারা মুসলিম তাদের সাথে মিশেও কিন্তু আমরা ঈদ কুরবানি এই সব উপভোগ করতে পারি ঠিক সেরকম তারাও এছাড়া যারা খ্রিস্টান তাদের সাথে মিশে আমরা তাদের সাথে মিশে আমরা বড়দিন পালন করতে পারি উদযাপন করতে পারি এছাড়া যখন কালচারাল প্রোগ্রাম আমাদের হয় সাংস্কৃতিক অনুষ্ঠান তখন রবীন্দ্রনাথ ঠাকুরের গাওয়া গান কাজি নজরুল ইসলামের গীতি এগুলো আমরা সাধারণত পাঠ করেই থাকি যেটা পশ্চিমবঙ্গের ইতিহাসকে আরও সুন্দরভাবে রূপ প্রদান করে থাকে এই সাংস্কৃতিক প্রভাবগুলি মানুষের জীবনে নানাভাবে আনন্দ উপভোগ করে আনে ভাষা আমরা একই জায়গায় থেকে কিন্তু বিভিন্ন ধরনের ভাষা বলে থাকি যেটা অন্যান্য রূপ প্রদান করে থাকে আমাদের ঐতিহ্য আর শিল্প হাতের শিল্প তো মানুষ বিভিন্ন রকম করে থাকে যেটা সবার সুন্দর থাকে এক একজনের শিল্প এক একরকম কেউ পটুয়া কেউ হাতের আঁক কেউ ক্লাসস্টিচের উপর আঁকা কেউ কাপড় জামার উপরে আঁকা ইত্যাদি শিল্প স্থাপত্য গড়ে তুলতে পারি আমরা সব একসাথে মিলেমিশে